খেলাধুলো বর্তমান যুগে খেলাধুলোই হলো একমাত্র উপায় বা সবথেকে বেশি বেশি ব্যবহৃত উপায় যেটা সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রচুর সাহায্য করে এই ক্ষেত্রে নানারকম মানুষ নানারকম ধর্মের মানুষ একে অপরের সাথে মিশে এবং খেলাধুলো করে এর জন্য এছাড়াও খেলাধুলো গ্রামীণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলে সাধারণ মানুষের বা গ্রামীণ মানুষেরা সারাদিন মাঠেতে কাজ করার পর বিকেলবেলা এসে সকলে একসাথে একত্রিত হয়ে খেলাধুলো করে এবং তাদের আলিস্যিভাবকে দূর করে এছাড়া তাদের যে একঘেয়েমি ভাব থাকে কাজ করার জন্য এবং তারা নানারকমভাবে মানসিক অসুস্থতার সম্মুখীন হয় সেটাকে একমাত্র খেলাধুলোই সেটাকে দূর করতে পারে এই জন্য খেলাধুলো গ্রামীণ মানুষের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়